আমার সংগ্রহের জন্য আমার যদি বা আমি রাস্তায় যেতে যেতে কখনো কখনো পুরনো দিনের পুরনো দিনের কোনো জিনিস যদি পাই যখন কোনো পয়সা বা কোনো পাথর এগুলো যখনই আমি পাই তখনই আমি সংগ্রহ করে রেখে দিই কারণ যখনই আমি এই পাথর বা পয়সা টয়সাগুলো পাই সংগ্রহ করে রেখে দিই কারণ আমার পুরনো জিনিস পুরনো জিনিস সংগ্রহ করার জন্য আমার পুরনো জিনিস দেখতে বা সংগ্রহ করতে আমার ভীষণ ভালো লাগে অনেক অনেক জায়গায় আমি কোথাও মাঠে ঘাটে ঘুরতে গেলাম বা আমাদের কখনও পুকুর টুকুর ছ্যাঁচা হলো তখন তখন পুকুরের ভিতর থেকে অনেক জিনিসপত্র যেমন চুম্বক বা আরও অনেক কিছু অনেক কিছু পাই এগুলো আমি সব সংগ্রহ করে রেখে দিই আর আর যদি বা কখনো মেলা ঘাটে মেলার সময় যদি অ্যানাউন্স করা হয় অ্যানাউন্স করা হয় যদি অ্যানাউন্স করা হ্যাঁ অ্যানাউন্স করা হয় তখন আমি সেই পুরনো জিন পুরনো দিনের পুরনো দিনের জিনিস পুরনো দিনের জিনিসগুলো পুরনো দিনের জিনিসগুলো নিয়ে মেলাঘাটে যাই সেগুলো সেগুলো দেখাই অনেক প্রাইজ পাই এগুলো আমার খুব এগুলো আমার ভীষণ এগুলো আমার ভীষণ ভালো লাগে আর কেউ যদি বলে কেউ যদি বলে তোর কাছে পুরনো জিনিস পুরনো পুরনো জিনিস আচে তোর কাছে যে পয়সা বা চুম্বক বা আরও অনেক কিচু পেয়েছিস যে পাথর সেগুলো সেগুলো সংগ্রহ করছিস সেগুলো আমাকে দেখা আমি আমি সেগুলো তাকে দেখাই আমার ভীষণ ভালো লাগে আর আমি যেগুলো যখনই পুরনো জিনিস যখনও কোনো পুরনো জিনিস পাই তখন সেগুলো আমি সংগ্রহ করে রেখে দিই কারণ পুরনো জিনিস সংগ্রহ করে রাখতে আমার ভালো লাগে এরকম একদিন পু একদিন পুরনো জিনিস পেতে পেতে যদি আমি অনেকগুলো দামি জিনিস পেয়ে যাই এই আশায় এই আশায় আর কি আমি পুরনো জিনিস সংগ্রহ করে রাখি এগুলো এই পুরনো জিনিস সংগ্রহ করে রাখি আর মেলাঘাটে মেলার সময় যদি আমি প্রাইজ পাই যদি এগুলো দেখায় যদি পুরনো জিনিস জিনিসগুলো দেখার জন্য প্রাইজ পেলে আরও আমার ভালো লাগে এই কারণে পুরনো জিনিস পুরনো জিনিস সংগ্রহ করে রেখে দিই এরকমভাবে আমি এরকমভাবে আমার নির্দিষ্ট লক্ষ্য বা আকাঙ্ক্ষা আছে এরকমভাবে অনেক পুরনো পাথর বা পয়সা এগুলো আমি সংগ্রহ করে রেখে দিই কারণ এগুলো আমার সংগ্রহ করে রাখতে ভীষণ ভালো লাগে আর সবাইকে দেখাতেও ভীষণ ভালো লাগে